আমি একবার পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম সেই সময় আমার পাহাড়ে ওঠার খুব ইচ্ছে হচ্ছিল তাই যেসব মানুষেরা সেখানে পাহাড়ে নিয়ে ওঠায় তাদের সাথে আমি উঠেছিলাম খুব সহজ ছিল না সেই পাহাড়ে ওঠাটা অনেক কষ্টের পর আমি শেষ পর্যন্ত সেই পাহাড়ের চূড়ায় উঠতে পেরেছিলাম আমি বিকেলবেলায় সাধারণত গিয়েছিলাম তাই যখন নেমে আসি তখন প্রায় সন্ধে হয়ে আসছিল সন্ধেবেলায় সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি খুবই মনোরম ছিল ও আমার সেই দৃশ্যটা এত ভালো লেগেছিল যে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে